কে বলছেন হ্যাঁ বলুন কী বলছেন হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা

হ্যাঁ অবশ্যই বলতে পারবো ধরুন আমার এখানকার বিভিন্ন পশু আছে হিংস্র পশু থেকে শুরু করে সব রকমেরই পশু আছে এই যেমন হাতি বাঘ সিংহ গন্ডার সব রকম ধরনের পশু আছে তো এই পশুগুলোর পিছনে এক একজন করে লোক নিয়োগ করা আছে এক একটা পশুকে এক একজন লোক রক্ষনাবেক্ষণ করে ঠিক আছে বুঝতে পারছেন তো ধরুন এই পশুদের সকালে উঠে ওদের যে প্রাতঃভ্রমণ করানো বা ওরা মলমূত্র ত্যাগ করানোর জন্য যাতে নি যায় হয় এই তার জন্য লোক আছে হ্যাঁ প্রত্যেকটা পশুর মানে পক্ষে এক এক জন করে লোক আছে এইভাবে এইভাবে করাই তারপরে তাদেরকে নিয়মিত স্নান করানো বলুন খাবার দেওয়া বলুন প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার দেওয়া হয় তো এইসব দায়িত্ব তাদেরই হ্যাঁ এগুলো করা হয় তারপরে ধরুন তাদের কোনো শরীরে কোনো পোকা টোকা জমছে কি না সেই কারণে তাদের একটা ওষুধ আমরা স্প্রে করি সেই ওষুধ প্রত্যেকদিন স্প্রে করা হয় এতে তাদের কী কোনো লোমকূপের কোনো ক্ষতি হয় না কোনো কীটনাশক হুম ওষুধ ব্যবহার করলে ভালো হয় যাতে কোনো পোকা টোকা না লাগতে পারে ধরুন পশু মানেই তো বুঝতে পারছেন তাহলে তাদের পোকা টোকা লাগতে পারে পোকা লাগলেই গায়ের চামড়া উঠে গিয়ে সেখানে ঘা টা হতে পারে সেই কারণে এগুলো আমরা এভাবে পরিচর্যা করি আর কি আর কী জানতে চান বলুন হ্যাঁ

হ্যাঁ এইসব দেওয়া হয় হ্যাঁ তারপর কোনো অনেক সবজিও দেওয়া হয় বাইরে থেকে যে সবজিটা আমরা সস্তায় পেয়ে যাই সেই সবজিটা কিনে এনে এদেরকে আমরা পরিবেশন করি হ্যাঁ আর যারা যেগুলো মাংসাশী প্রাণী ধরুন আমরা ওই জন্যও আলাদা ধরণের লোক আছে সে সব আমাদের লোক ঠিক করা আছে তারা ধরুন এই কুকুর টুকুর এইসব এনে আমাদের সাপ্লাই দেয় এজন্য তাদেরকে আমরা দাম দিয়ে দিই সেইগুলো আপনার ওই যেগুলো বাঘ বলুন সিংহ বলুন এদেরকে আমরা দিই ওগুলো হ্যাঁ আমাদের চিড়িয়াখানা খোলা থাকে তো চিড়িয়াখানাটা ধরুন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত একটা খোলা থাকে আবার বিকেল চারটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আপনি আসতে পারেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন